আচ্ছা এটা কি রাজেশদার ফুল দোকান আচ্ছা আমি একজনের কাছে খবর পেলাম আপনার দোকানের ফুলটা শুনলাম নাকি ভালো খুব আপনি তাজা টাটকা ফুল রাখেন তো আমি আমি

আচ্ছা আর হচ্ছে আপনার কুচো ফুল কিছু দিয়ে দেবেন দিয়ে আম পাতা তারপরে আপনার বেল পাতা এগুলো সব দিয়ে দেবেন আচ্ছা ফুলের সঙ্গে সঙ্গে আপনার ধুপ আরও সে যে পুজোর যেগুলো উপকরণ লাগে টুকটাক সেগুলো কি আপনার দোকানে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে আপনি যদি ওই ধুপ আরও সব কীসব পুজোর সরঞ্জাম লাগে পাঁচদিনে পুজো দেবেন ঠিক আছে আপনি কোথা থেকে ফুল আনেন কোলাঘাট থেকে না রানাঘাট থেকে ঠিক আছে তাহলে ওই কথাই হল তাহলে তাহলে তার জন্য কি অগ্রিম কিছু দিতে হবে অ্যাডভান্স কিছু করতে হবে আচ্ছা ওটা কি আপনি ফোনপে ইউজ করেন না ক্যাশে দিলে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে শুনুন তাহলে আপনি কখন থাকবেন আপনার দোকান কখন খোলা থাকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমি আধঘন্টার মধ্যে আসছি আপনাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করছি পুজোর ঠিক এক পুজোর ঠিক শুরু হওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আগে যেন আমার ফুলটা এসে পৌঁছে যায় যেন এই না আপনাকে ফোন করতে হবে দাদা এখনও ফুল পৌঁছায়নি ঠিক ঠিক আছে অনেক বিশ্বাসে অনেক এই এসে আমি কিন্তু আপনার কাছেই নিচ্ছি আমাকে আরও অনেকে বলেছিল দেবে তো আমি নিশ্চিত থাকতে পারি তাহলে ঠিক আছে তাহলে আমি আধ ঘন্টার মধ্যেই আসছি আপনি তাহলে আপনাকে তাহলে পাঁচ হাজার টাকাটা পেমেন্টটা করে দিয়ে আমি বুক করে দিচ্ছি ওকে ওকে